আমাদের দেশে অর্থাৎ ভারতে চাকরির বাজার খুব খারাপ যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না আর যারা অযোগ্য তারা যোগ্যদের আগে চাকরি পাচ্ছে এবং অযোগ্যরাই বেশি চাকরি পাচ্ছে সেই কারণে আমাদের দেশের এই অবস্থা আর এই অযোগ্যর চাকরি পাওয়া এবং যোগ্যরা না চাকরি পাওয়া এর একমাত্র কারণ রাজনীতি ঘুষ

চাকরি না করে বসে থাকতে হচ্ছে এই সিস্টেমটাকে বদলাতে হবে আর অবশ্য ভালো ছাত্ররা চাকরি পাচ্ছে না এমন নয় হ্যাঁ যেরকম তো মানে যারা অযোগ্য তারাও চাকরি পাচ্ছে যোগ্যরাও চাকরি পাচ্ছে কিন্তু যোগ্যদের তুলনায় অযোগ্যরা বেশি চা চাকরি পাচ্ছে যোগ্যরা চাকরি পাচ্ছে যারা খুবই মেধাবী খুব পড়াশুনোয় ভালো সেরকম কিছু কিছু স্টুডেন্ট ছাত্র চাকরি পাচ্ছে অবশ্য বর্তমান যুগে সুযোগ প্রচুর যেমন ধরো পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম অনেক ব্যাঙ্ক কিন্তু তাও ভারতের চাকরির অবস্থা খুবই খারাপ এই সিস্টেমটাকে পাল্টাতে হবে এই যে ঘুষ নেওয়ার সিস্টেম এইটাকে পাল্টাতে হবে নাহলে চাকরির বাজার ভারতে কোনো দিনই ঠিক হবে না সব জায়গায় যোগ্যদের তুলনায় অযোগ্যরাই চাকরি করবে আর যোগ্যরা সেই চাকরি বা সেই সুযোগের যোগ্য হয়েও অযোগ্য হয়ে থেকে যাবে

পলিটিক্সের হাত ধরে চাকরি পেয়ে যাচ্ছে এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ জনগণদের এবং মধ্যবিত্ত স্টুডেন্টদের যারা প্রচুর পড়াশুনো মেধা থাকা সত্ত্বেও বেকার তাই এই সমাজটাকে বদলাতে হবে চাকরি আছে প্রচুর চাকরি আছে কিন্তু জনঘনত্ব এত পরিমাণে বেশি যে সেই চাকরি জনঘনত্বের তুলনায় অনেক কম তাই যারা যোগ্য তাদের চাকরি দেওয়া উচিত ঘুষ দিয়ে নয় যোগ্যতা দিয়ে চাকরি পাওয়া উচিত